সাম্প্রতিককালে ভারতীয় অর্থনীতি বিদ্যুৎ বেগে উদীয়মান অর্থনীতি হল দেশের মূল মেরুদন্ড তাই অর্থনীতির সামঞ্জস্যপূর্ণ ব্যবহার আমাদের একান্ত প্রয়োজন অর্থনীতি তৈরি হয় মাটির কাছাকাছি মানুষের নিয়ে তাদের জীবনধারন তাদের নিত্য নৈমিত্তিক জীবনের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প গণধনো যোজনা বিভিন্ন ব্যাঙ্ক তাদের শাখা গ্রাহক পরিষেবাকেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাদের অর্থকে নিয়ে কেন্দ্রর সঠিক সুদের হার দেওয়া বিভিন্ন প্রকল্পের সাথে পরিচিতকরণ এবং শিক্ষালাভ এই কাজগুলি যথেষ্ট সুষ্ঠভাবে করছে উচ্চ মুদ্রাস্ফীতির হার থাকলেও এই একশো তিরিশ কোটির দেশের জনসংখ্যাকে দেশের মানুষকে সঠিক সুযোগ সুবিধা দিচ্ছে সরকার কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়া পড়াওয়ের মতো বিভিন্ন প্রকল্প যা নারী শিক্ষার বিস্তারে উচ্চ শিক্ষায় মানুষকে প্রবাহি প্রভাবিত করে ডিজিটালাইজেসান সময়ের সাথে সাথে পা মেলাতে মেলাতে স্বকীয়করণ বা স্বতান্ত্রিকতায় কাজ করা এবং ইন্টারনেটের বিপুল সম্ভার এবং পরিষেবা বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে অ্যাপসের সহায়তায় ইন্টারনেট ব্যাঙ্কিং আজ এক যুগান্তকারী পদক্ষেপ ফোনপে গুগলপে ভারত পে প্রমুখ অ্যাপসের মাধ্যমে মানুষের সময় এবং দায়িত্ববান কাজ করার প্রয়োজনীয়তা চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে সরকারি এবং বেসরকারি সংস্থার বিনিয়োগে ক্ষুদ্র শিল্পকে প্রতিনিয়ত উৎসাহ দান করা আর সেখান থেকে দেশের অর্থনীতি আরও আরও দৃঢ় এবং মজবুত হচ্ছে প্রচুর পরিমাণে বিদেশি লগ্নি ও বিনিয়োগ বিদেশি লগ্নি বিনিয়োগের মাধ্যমে বড়ো বড়ো সংস্থা গুগল মাইক্রোসফট অ্যাডোবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা যথাযথভাবে তাদের কার্যালয় ভারতে স্থানান্তরিত করছে তারা ভারতীয় সংস্কৃতির একটি এক এবং অদ্বিতীয় অংশ হতে চলেছে নতুন নতুন প্রযুক্তি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স রোবোটিক্স জাভা পাইথন হাত ধরে বিভিন্ন ধরনের তারা যন্ত্রাদি তৈরি করছে এবং ভারত নিজস্বতায় অবিরাম কাজ করে চলেছে মহাকাশ বিজ্ঞানেও ভারত কিন্তু পিছিয়ে নেই ইসরোর হাত ধরে অনর্গল স্যাটালাইট রকেট সিস্টেম নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা কাজ করছে এবং যা ভারতীয় অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে গত পাঁচ বছরে ভারতের অর্থনীতির গড় বিকাশের হার সাত শতাংশ ছাড়িয়ে গেছে এরপরে ভারত বিশ্বের একটি বিকাশশীল অর্থনৈতিক দেশ হিসেবে পরিগণিত হয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল ভারতের অর্থনীতির অগ্রগতির প্রশংসা করেছে সর্বোপরি বিশ্বায়নের একটি বড়ো অংশ হতে চলেছে আমাদের ভারত